হ্যাঁ কে কে কে বলছেন দেখুন আমি যাবো না যে সেটা না তো গাড়িটা আমি গিয়ে দেখলাম দেখে যদি মনে হয় যে গাড়িটার সেরকম কিছু সমস্যা আছে তাহলে তো আমাকে আবার আমার তো সব কিছু যন্ত্রপাতি নিয়ে যেতে হবে তবে তো আমি ওটা ঠিক করতে পারবো আমি দেখে বলে দিতে পারবো যে কি সমস্যা হয়েছে তাহলে তো একটু সময়সাপেক্ষ আমার এ আমার একটু মানে এখানেও আমার কাজ চলছে আমি তাহলে দশ মিনিট পরে যাই দশ মিনিট অপেক্ষা করো আমি এই কাজটা সেরে তারপরে যাচ্ছি সঙ্গে না হলে এইরকম সমস্যা যখন হয়েছে বলছো তখন আমি নিয়েই যাবো সঙ্গে আমার ব্যাগে ওই যন্ত্রপাতি সবকিছু হ্যাঁ তো যখন কোনো মতেই গাড়ি চলছে না তখন মনেই তো হয় যে সেরকম কিছুই হয়তো খারাপ অবস্থা ঠিক আছে আমি দেখছি কি করা যায় দশ পনেরো মিনিট লাগবে আমার যেতে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু কথা বলতে বলতে তুমি বলে ফেলাম কিছু মনে করো না আমি আপনি দিয়েই বলেছিলাম কিন্তু আমি মনে হলো যে আমার থেকে ছোটোই হবে ওই জন্য আমি তুমি বললাম ঠিক আছে হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটু একটু অপেক্ষা করবে একটু অপেক্ষা করবে আমি যাচ্ছি হ্যাঁ